হ্যালো আমি কি অরুণের মা বাবার সাথে কথা বলছি মায়ের সাথে আমি অরুণের টিচার বলছি ওর স্কুল থেকে আপনাকে অরুণের ব্যাপারে জানানোর জন্য ফোন করা হয়েছিলো ওর ফাস্ট ইউনিট টেস্টের নাম্বার খুবই কম এসছে না ওর যদি আপনি খাতাগুলো চেক করেন তো আপনি দেখতে পাবেন যে ওর ড মানে পড়ার থেকেও বেশি সিলি মিস্টেক করে হু প্র্যাকটিস করে না ওর যদি আপনি ম্যাথ পেপার চেক করেন তো ওখানে মাইনাস মানে মাইনাস প্লাস সব ভুল করা ম্যাথে বিশালই উইক মনে হয় না ও ম্যাথ বুঝতে পারে টিচারের কাছে আর আমার মনে হয় ওকে টিচারের থেকেও আপনি বলেন যে নিজে পড়তে সেলফ স্টাডি ও মনে হয় না বাড়িতে সেটা পায় ওর টেস্ট পেপারগুলোতে আপনার সাইন করাতে বলেছি তো ওটা করিয়ে আমাকে নেক্সট দিন পাঠাবেন যে থ্যাঙ্ক ইউ ওকে থ্যাঙ্ক ইউ